আমার গ্রামের একজনকে দেখেছি যখন কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন তখন তিনি গাঁটে করে মাল নিয়ে নিয়ে গ্রামেরই পাড়ায় পাড়ায় বিক্রি করতেন তারপর তিনি বাড়িতেও মাল রাখতেন বাড়ির থেকেও অনেকে কিনে নিয়ে আসত তার পরে তিনি সরকারের আর্থিক সাহায্য পেয়ে একটা ছোটো ঘর তৈরি করেন এবং সেখানে দোকান করেন ধীরে ধীরে সেই দোকান বড় আকারে পরিণত হয় সেই দোকানের খুব নামডাক হয় অনেক খরিদ্দারও হয় এবং সেখানে মালের কোয়ালিটিও খুব ভালো ধীরে ধীরে এইভাবে তিনি ব্যবসাকে বড় করেছেন আমরাও সেখান থেকে কিনে নিয়ে আসি জিনিসপত্র